আমি একবার রান্না করার সমায় বড়ো সড়ো একটা দুর্ঘটনা ঘটেছিলো সে ঘটনটা না দেখলে কেউ ভাবতে পারবে না

কিন্তু আমরা সেদিন ছোটো গ্যাসে রান্না করছিলাম না বড়ো সড়ো একটা অনুষ্ঠান ছিলো আমাদের বাড়িতে পুজো ছিলো পুজোর সময় তাড়াহুড়ো করে রান্না করছি শাড়ি পরেছিলাম শাড়িতে আঁচলাটা কখন খুলে যেয়ে বাতাস দিচ্ছে তো বাতাসে কখন ওভেনের কাছে চলে গিয়েছে এবং খুপিটা ধরেও গিয়েছে আমি কিন্তু বুঝতে পারি নি যখন আমার পায়ের কাছটা খুব তাপ লাগছে তখন আমি বুঝতে পেরেছি বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে ঝেড়ে দাঁড়িয়ে যেতেই দাউ দাউ করে আঁচলাটা ধরে গেছে তখন আমি আঁচলাটা গা থেকে খুলে ফেলে দিই ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমার বাবা এবং আমার স্বামী ছিলেন তারা দুজনেই ছুটে আসে একটা চট নিয়ে এসে আঁচলাটার উপরে দিয়ে দেয় এবং আমার গায়ে একটা কাপড় দিয়ে আস্তে আস্তে সেই কাপড়টা খুলে ফেলে দেয় এইভাবে আমাকে কিন্তু ওই ঘটনাটা থেকে বের করেছিলো এছাড়াও প্রায়েই ছোটো খাটো তো ঘটনা তো অনেক রয়েছে যেমন মাছ ভাজার সমায় আমরা বেশির ভাগই মাছের ফটকাতে পুড়ে থাকি এবং সে ফোটকা যখন ফাটে তখন আমরা সরে না যাই সরে না গিয়েই আমাদের হাতে মুখে গায়ে যেখানে হোক তেল ছিটকে পড়ে এবং ঢুলি হয়ে যায় এরকম আরেকটা ছোটো ঘটনা ঘটেছিলো আমি এক দিন চা করছিলাম চা করতে করতে ছোটো গ্যাসে চা করছি চা করতে করতে বাবারকে চায়ের কা দেবো বলে প্লেটটা আনতে উটবো সেরকম সসপেনের ডান্ডিটা লেগে আমার পেট থেকে পা পর্যন্ত চাটা ঢালা হয়ে যায় গরম ট টগবগ করে ফুটচে চ ফুটন্ত চাটা গায়ে যখন পড়ে যায় তখন তো বুঝতে পারি নি জ্বালা করছে তারপরে আস্তে আস্তে দেখলাম পুরোটাই ঢুলি হয়ে ঘায়ের একটা আকার নিয়ে নিলো আস্তে আস্তে কিছু দিন পর এরকম ছোটো বড়ো আমাদের অনেক ঘটনাই ঘটে কিন্তু আমরা সেটা থিকে আবার বেরিয়ে আসি কিন্তু বেরিয়ে আসার পদ্ধতি জানতে হয় ওই সময় যদি সঙ্গে সঙ্গে কাছাকাছি আমার বাবা এবং আমার স্বামী যদি না থাকতেন তাহলে কিন্তু বিরাট বড়ো একটা ঘটনা ঘটে যেতো